পশ্চিমবঙ্গে বিভিন্নধরনের ঐতিহ্যবাহী শিল্প রয়েছে যেগুলির মধ্যে অন্যতম হল লাক্ষা শিল্প টেরাকোটার শিল্প ডোকরা শিল্প মৃৎশিল্প বিভিন্ন টেক্সটাইল শিল্প এছাড়াও কাষ্ঠশিল্প এই শিল্পগুলি অনুশীলনের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হচ্ছে অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম এই শিল্পগুলি উত্তরসূরি হিসেবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং এই শিল্পগুলোই পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে বিশ্বের দরবারের কাছে এই শিল্পগুলির উন্নতি এবং ভবিষ্যৎ ভবিষ্যতে এর সমৃ সমৃদ্ধি একে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে বলে মনে করি